হ্যাঁ আমি এই বর্ধমান থেকে বলছি দাদা বলছি এটা কি সেই ফুলের দোকান বলছেন মদনের ফুলের দোকান আচ্ছা আচ্ছা বলছি আমার একটু পুজোর ইয়ে চলছে বুঝলেন তো তো তার জন্য একটু মানে ফুলের প্রয়োজন আর কি আমরা মণ্ডপটাকেও সাজাব তার সঙ্গে এই ধরুন পদ্ম ফুল নিয়ে যাব এবং তাছাড়া যে যে বাইরে সেট করে বাইরে সেটের একটা মণ্ডপের ইয়ে নিয়ে যাব কিন্তু সব কিছু যেন ফুলের হবে ঠিক আছে হ্যাঁ সবই লাগবে আমার ফুলটাও লাগবে এবং ওই মণ্ডপ সাজানো পুরো ওই জিনিসটাই লাগবে তো আপনাদের কি করা হয় না শুধু খালি ফুলই বিক্রি করা হয় এটা আগে বলুন আচ্ছা তো যদি আপনি যে ফুলগুলো বলতে চাইছেন ধরুন পদ্ম ফুল আমি যদি নিই এই ধরুন আমার গোটা পঞ্চাশ লাগবে তো আপনি কত করে ওইটা বলছেন পদ্ম ফুল কুড়ি টাকা পিস কী বলছেন দাদা পাশের আগের আগের বারেই আমরা কিনেছিলাম তখন তো অত টাকা বলেনি তখন তো প্রায় আমরা দশ টাকা থেকেই পাই তো আমি যদি বেশি করে নিই ধরুন পঞ্চাশটা কেন আমি একশোটা নেব বারো টাকা করে আচ্ছা এটা ছাড়া আপনার আর কী ফুল আছে যেটা আর কি পুজোতে লাগবে রজনীগন্ধা কত করে দিচ্ছেন চার টাকা করে আচ্ছা আচ্ছা আচ্ছা আর তাহলে পদ্ম রজনীগন্ধা তো হয়ে গেল এবার আপনি মণ্ডপের ব্যাপারটা একটু বলুন মণ্ডপে সাজানো সাত টাকা স্কোয়ার ফুট আচ্ছা তাহলে আমার কিন্তু একটা ভালো ডিজাইন স্ট্রাকচার লাগে আপনাদের লোক কি ডিজাইন করতে পারে না আমাকে আলাদাভাবে আচ্ছা তাহলে এই মণ্ডপের এটা কত বলছেন বাজেটটা বলুন এর স্কোয়ার ফুট সাত টাকা তো বললেন কিন্তু টোটাল আচ্ছা মজুরি খরচা নিয়ে তাই তো হ্যাঁ মজুরি খরচা নিয়ে তাই তো আচ্ছা তাহলে আপনারা ওই কটা থেকে আসতে পারবেন সেটা আগে বলুন আচ্ছা তাহলে ঠিকই আছে তাহলে অ্যাডভান্স দিতে হয় না তো আপনাকে তাহলে আমি একবারে আপনি কাজ করে দেওয়ার পর দেবো তাহলে তা আমাদের আচ্ছা তাহলে আপনাকে আমি অনলাইন না হয় পেমেন্ট করে দেবো হাজার টাকা মতো হুম তা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে অসুবিধা নেই আপনার সঙ্গে কথা তো হলোই ঠিক আছে সব দায়িত্ব কিন্তু আপনার ঠিক আছে আমাদের কিন্তু পুজোর প্যান্ডেলে কিন্তু নাম রয়েছে ঠিক আছে আপনাকে প্রথমবার আমি দিচ্ছি কারণ আমরা আগে যাকে দিয়ে করাতাম তার একটুখানি যে করে আর কি সে একটুখানি অসুবিধায় পড়ে গেছে যার জন্য ওকে আর কল করিনি আপনাকে ডাইরেক্ট কল করলাম তো সব হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমি আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি আর আপনি তাহলে কাল পরশু করে দরকার হলে কাউকে পাঠিয়ে দেবেন যেহেতু পুজো তিন দিনের মধ্যে আপনাকে তো দেখাতে হবে জায়গাটা আমাকে হুম ঠিক আছে